আমি গত সপ্তাহ থেকে ভ্যালু স্টোর থেকে যে দুটো কুর্তি কিনেছিলাম কুর্তিগুলো এমনিতে বেশ ভালোই ছিল কিন্তু কুর্তিগুলো ধোওয়ার পরে কুর্তির রঙটা অনেকটা হালকা হয়ে যায়